তবে আমি ক্যানভাসে আঁকার কোনোদিনও চেষ্টা করিনি কারণ আমি প্রফেশনালিভাবে কোনো আর্টিস্ট নই তবে আমি চার্ট পেপারে আঁক এঁকেছিলাম যখন আমি আমার পড়াশুনার জন্য এক জায়গায় কম্পিটিশনে গিয়েছিলাম সেখানে আমি তুলির সাহায্যে রং পেনসিলের সাহায্যে চার্ট পেপারে আঁক এঁকেছিলাম সেখানে প্রয়োজনীয় উপাদানগুলি ছিল চার্ট পেপার তার সঙ্গে পেনসিল রাবার ইরেজার এমনকি রং পেনসিল